দেখেন এখিন পশ্চিমবঙ্গের সংবাদের মাধ্যমে ধর্ম এবং আত্মত্যাগের সঙ্গে সম্পর্কে তুলে ধরা বলতে সেরকম কিছু তুলে ধরে না বা কোনো সম্পর্কেও না অবশ্যই এরকম মুসলিম হিন্দু প্রচুর ধর্মভেদাভেদ ঝামেলা যেমন বেলডাঙার একটা যে ঝামেলা হয়েছিলো হিন্দু মুসলিমের তো এটা খুব খারাপ হয়েছিলো কারণ এইগুলো একটা একটা পরে নাকি জানা যায় সায়ন নামে এক ছেলে তিনি ওই এটা আর কি এডিট করেছিলো যে লাইটের ওপরে যে আর কি যে শৃঙ্খলা ভাষাটা লেখা ছিলো তো ওই আর কিই সেটা করেছিলো তাো সেটা ধরা পড়ে গিয়েছিলো কারণ এগুলো একটা কত বিবাদ লেগে গেলো আপনারাই বুঝবেন ভালো করে জানবেন খবরের তো ধর্ম ধর্ম নিজের ধর্ম নিজের কাছে যে ও ধর্ম খারাপ আমার ধর্ম ভালো এই সব করলে চলবে না তাহলে ধর্ম ধর্মে বিভেদ লেগে যাবে আপনার ধর্ম আপনার কাছে ভালো আপনার ধর্ম আমার কাছেও ভালো আপনার ধর্ম আমার কাছেও ভালো তো সবার কাছেই ভালো তো আমার তো আমি তো তাই জানি কারণ আমার তো প্রচুর আমি নিজেই মুসলিম ঠিক আছে তো আমার প্রচুর হিন্দু বন্ধু আছে হয় না অবশ্যই হয় তো এই বিষয়গুলি তুলে ধরা বলতে আমার বোঝায় ধর্ম ধর্ম নিয়ে কখনও বিভেদ করবেন না